আমার দেখা বিরল পাখি হলো রাজ ধনেশ তার ঠোঁটটা অতীব লম্বা এবং খুব শক্ত এই প্রাণীটা বিরল এই জন্যে এটা আস্তে আস্তে লুপ্ত হয়ে যাচ্ছে দেশে এই পাখি ক্ষমতা সম্পদে যদি আমি গল্প করি তা আপনারাও অবাক হয়ে যাবেন এই এই পাখি টা একটা গাছের ভিতরে করে সেখানে তাদের ডিম এবং বাবা পাখিটি এই কাদা মাটি দিয়ে সম্পূর্ণটা বন্ধ কর দেয় শুধু একটুখানি ফাঁকা রাখে যাতে বাইরের থেকে খাবারটা দিতে পারে বাবা পাখি এসে মা পাখিকে খাবারটা দিয়ে এই ডিম ফোটার পুরো তিনটে মাস ওই মা পাখিটি গাছের ফোকরেই থেকে যায় তাদের বাচ্চা মানুষ করার জন্য শুনে অবাক হচ্ছেন না কষ্ট তারা করে এবং একটা সময় মা পাখি পুরো পালক পড়ে যায় তারপরে বাচ্চারা আস্তে আস্তে যখন বড়ো হয় এবং মা পাখির আস্তে আস্তে পালক ওঠা শুরু হয়ে যায় তখন পাখি তা তখন মা পাখি কী করে এই যে কাদা শক্তর যে আবরণ টা আছে সেটা তাদের ঠোঁট দিয়ে ভেঙে ফেলে ভাবুন একটা বাচ্চাকে মানুষ করার জন্য পাখি কতটা কষ্ট করে এই পাখিটির সম্বন্ধে ইতিহাস যখন আমি জেনেছিলাম তখন তখন আমি খুব চাইছিলাম যে পাখিটা নিজের চোখে দেখা কিংবা ছবি তোলার কিন্তু পাখিটা আমি কোথাও পাইনি অবশেষে নর্থ বেঙ্গলে গিয়ে পাখিটা আমি দেখতে পাই এবং পাখিটা দেখতে তার অপূর্ব রূপে আমি মুগ্ধ হয়ে গেছিলাম পরিবর্তে পাখির ভক্ত হয়ে গিয়েছিলাম তা আমার দেখা বিরল পাখি হচ্ছে এটাই জানি না ভবিষ্যতে এই পাখিটা অস্তিত্ব এই পৃথিবীতে থাকবে কি না আমরা যদি একটু সতর্কতা না হয় তাহলে এই পাখিগুলো পৃথিবী থেকে হারিয়ে যাবে